আমার সথে থাকা প্রথম ইতিবাচক জিনিসটির মধ্যে একটি হল গ্যাস গ্যাস যেরকম গ্যাস সবার প্রয়োজনীয় জিনিস যেরকম গ্যাসে রান্না করতেও ভালো লাগে যে গ্যাসে গ্যাস যেরকম আমরা গ্যাসে খুব কম সময়ের মধ্যে গ্যাসে রান্না হয়ে যায় সেরকম গ্যাসটা আমি আজ যদি শেষ হয়ে যায় কাল আজকে অ্যাপ্লাই করলে কালকের মধ্যে আমার গ্যাসটা চলে আসে গ্যাসে রান্না করাটাও খুব সেফ গ্যাসে রান্না করতে গেলে তাড়াহুড়ো থাকলে একটাতে ভাত একটাতে তরকারি বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় প্লাস তোমার গ্যাসে রান্না করলে গ্যাসের জিনিসপত্রতে কালি পড়ে না গ্যাসের জিনিসপত্র মাজতেও ভালো লাগে তাপরে গ্যাস পরিষ্কার পরিছন্ন রাখলে দেখতেও সুন্দর লাগে গ্যাসের গ্যাসে রান্না করলে তোমার যদি খুব তাড়াহুড়ো থাকে কোথাও বেরোবে গ্যাসটা আস্তে করে দিয়ে তুমি কোনো একটা তাড়াহুড়ো করে কোনো একটা কাজ করে নিতে পারবে বা গ্যাসটা অফ করে দিয়েও তুমি কোথাও গিয়ে সে ফের এসে অন করে রান্না করতে পারবে এবং সব গ্যাসে সব সুবিধাই আমার খুব ভালো লাগে